আগের তুলনায় এখনও এখনও অনেক চাষবাস কমে গিয়েছে বা যাচ্ছে কারণ চাষিরা বা শ্রমিকরা তারা চাষ করতে চাইছে না তারা চাষ করতে চাইছে না কারণ তারা যে চাষ করে তারা তার নিজেদের যে সঠিক দ্রব্যর যে মালটা মালের দামটা তাদের ন্যায্য দামটা তারা পাচ্ছে না সেই কারণে চাষিরা চাষবাস করছে না এবং তারা যদিও বা চাষ করে তারা যে ন্যায্য মূল্যর যে দামটা পাচ্ছে না সেই কারণে তারা আত্মহত্যা করছে এবং লসে পরিণত হচ্ছে লসের কারণে অনেক চাষিরাই চাষবাস ছেড়ে দিচ্ছে সরকার থেকে এদের কোনো সাহায্য করছে না এরা যদি এই সব যে চাষিগুলো চাষ করছে তাদের যদি সরকার সাহায্য করত তারা মনে আমার মনে হয় চাষিরা তারা চাষের প্রতি আগ্রহী হতো বা আগ্রহ থাকত আমার যদি এরকম কিছু মানে তেমনও কোনো সামর্থ্য হয় বা হতো আমি চাষিদেরকে কিছু সাহায্য করে তাদের চাষের দিকে আগ্রহী করে তুলতাম যেমন তাদেরকে কিছু চাষের যে ন্যায্য ন্যায্য মূল্যটা তাদেরকে দিতাম বা যারা চাষ করছে তাদের মানে চাষিদের যে লোন বিভিন্ন লোন থেকে লোন করিয়ে দিতাম বিভিন্ন দিক দিয়ে আমি চাষিদেরকে সাহায্য করতাম